হ্যাঁ আমার কাছে বর্তমানে একটি দামি মোবাইল ফোন রয়েছে এর বিভিন্ন ইতিবাচক দিক রয়েছে যেমন আমি মোবাইল ফোনের মাধ্যমে দূরে থাকা কোনো ব্যক্তির সাহায্যে সহজেই কথা বলতে পারি সে যতই দূরে থাকুক না কেন তার সঙ্গে কথা বলা সম্ভব এ ছাড়াও তাকে যদি আমি দেখতে চাই মাত্র একটি সুইচ টিপলেই তার সঙ্গে আমি দেখা করতে পারি এ ছাড়াও তার যদি টাকা বা পয়সার কোন রকমের দরকার হয় সে যদি কোনো বিপদের মধ্যে পড়ে সে একটি সুইচ টিপলেই আমার কাছে তা জানান দেবে এবং আমি তাকে সব রকমের সহায়তা করতে পারি তাকে যদি টাকার দরকার হয় তাহলে আমি তার টাকা টাকা পাঠাতে পারি এছাড়াও তার যদি কোন সাহায্যের দরকার হয় আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে তার সম্পর্কে বলতে পারি পুলিশ তাকে তার কাছে গিয়ে পৌঁছবে এবং তাকে সহায়তা করবে